বলছি আমি চন্দ্রকোনা থেকে বলছি ট্রাভেল এজেন্সি তো তো আমরা এখান থেকে আমার পরিবারসমেত আমার পাড়া প্রতিবেশী এবং বন্ধুবান্ধব মিলে প্রায় চল্লিশজন হবে এখান থেকে আমরা গড়মন্দারণে বেড়াতে যেতে চাই তো একটা বড়ো গাড়ি লাগবে আপনার বড়ো গাড়ি হবে আপনার ওই এসি গাড়িটা দিলে একটু ভালো হয় এসি গাড়িটা পাওয়া যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো আমরা কাল সকাল ছটায় বেরোব ঠিক করছি ওখানেই সকালে লাঞ্চের ব্যবস্থা আছে সকালে টিফিন করে তারপর লাঞ্চ টাঞ্চ করে নিয়ে আমরা ভাবছি যে একটু কামারপুকুর হয়ে ঘুরে তারপর বাড়ি ফিরব তো দুদিনের জন্য আমার বাসটা চাই আর আপনার কত ভাড়া দিতে হবে একটু বলতে পারেন আচ্ছা আচ্ছা একটু কম হবে না দেখুন না একটু চেষ্টা করে আচ্ছা ঠিক আছে তাহলে এক কাজ করুন ছটা সকাল ছটায়ই আমরা বেরোব আর এক কাজ করুন আপনার গাড়িটা আপনি ছোটোস্থলের মোড় আছে না ছোটোস্থলের মোড়ের সামনে আপনি লাগান ওখান থেকে কিছুজন উঠবে তারপর গাছতলা থেকে কিছুজন উঠবে গাছতলা থেকে ওঠার পর আপনি তো ওইদিকে তো যাবেন ও মোড়েও কিছু থাকবে ওখান থেকেও কিছু আমরা তুলে নেব তারপর শেষ ওই জয়ন্তপুরেই উঠবে আর কি এরকম করে চল্লিশজন হয়ে যাবে জয়ন্তপুর থেকে আমরা সোজা বেরিয়ে যাব আর রাস্তার মধ্যে কেউ উঠবে না ঠিক আছে তাহলে ওই কথা রইল আপনি তাহলে আমার নামে গাড়িটা বুক করে নিন আর অ্যাডভান্স আপনাকে আগে থেকে দিতে হবে নাকি নাকি আপনাকে ওখানে গিয়েই পেমেন্ট করলে হবে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ রাখলাম তাহলে গাড়িটা বুক করে নিন হ্যাঁ আমার নামে